হ্যাঁ হ্যালো বল বল রে বল কি বলছিস চারটে পাঁচটার দিকে ফাঁকা আছি হ্যাঁ কোনো তো কাজ নেই ঘরে দুপুরটা শুয়ে থাকি আম পাড়তে যাবি চার পাঁচটা পাঁচটার সময় চল চারটের সময় তো খুব রোদ রে এখন হ্যাঁ তাহলে চল তাহলে আমার কোনো অসুবিধা নেই আমি এমনিতেই বাড়িতে বসে থাকি আর টিভি ফিবি দেখি কখনও ফোন ঘাঁটি কোনো কাজ নেই হ্যাঁ চল তাহলে আমাকে একবার তখন ফোন করবি তা আম পাড়বি আর আমি তো আম কি পেকেছে আম তো এখনও তো পাকেনি কিছু ও কাঁচা আম তাহলে কাঁচা আম তুই টক খেতে পারিস নাকি আর কোন কোন আমাদের সমীরদের বাড়ির পিছনে একটা আম গাছ ছিল ওখানে কাঁচা আম তো খুব মিষ্টি ছিল আর কি শসার মত খেতে লাগতো ওই ওই গাছটা তে যাবি কি ওটাতে আম ধরেছে এবার কোন পুকুর পাড়টা বলতো তোদের ভাটবাঁধের ওই রাস্তা দিয়ে যেটা তোর সেন্ট জেভিয়ার্সের দিকে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিকই আছে কি ওই গাছটা কেমন গাছে আম কি টক না ভালো খেতে কীরকম ভালো তুই তো টক খাস তাহলে তোর তো ঠিকই আছে কিন্তু আমি যেহেতু টক পছন্দ করি না আমি যাব তোদের সাথে যাব কে কে যাচ্ছে আর আচ্ছা তো কিসে পাড়বি কিসে পাড়বি আম তো পাড়তে হবে কিসে পাড়বি পাথরে ও বাবারে ওই রিস্ক নেওয়া যাবে না নাহ ওটা তো সমস্যা হয়ে যাবে হাঁ দিয়ে তাহলে একটু নুন আর লঙ্কা নিয়ে নিবি কেমন হ্যাঁ এইবার তবে এইবারে সেদিন ঝড়টা দিল তো অনেক আম পড়ে গেছে ভাই নাহলে তো বেশ সুন্দর হচ্ছিলো আমাদের নিজেদের বাড়িতে সব মুকুলগুলো ঝরে গেছে আম ধরছে না দুটো তিনটে গাছ কিছু ধরে আছে এরকম একটা সমস্যা তো বিকেলে যাওয়া যায় আর কাঁচা আম আর কিছু কারোর কিছু চিন্তাভাবনা আছে নাকি মানে ওখানে শুধু আমই পাড়বি নাকি একটু ঘোরাফেরা করবি হ্যাঁ সিগারেট তো আমি নিয়ে যাব তোরা আম খাবি আমাকে তো কিছু খেতে হবে সে তো ঠিকই আছে আর হুম কিছু শোন বেশি করে একটু কিছু আম তাহলে পেড়ে নিবি কারন আমি কাঁচা আম না খাই বাড়িতে নিয়ে আসবো পরের দিন বাড়িতে চাটনিটা বানাতে পারবো কেমন পরের দিন চাটনিটা খাওয়া যাবে ঠিক আছে তাহলে কে কে কে কে কে যাচ্ছি আমরা বাবন ও ওদেরকে একবারই আমি দেখেছিলাম তোর সাথে সেই একবারই পরিচয় হয়েছিলো অত ভালো করে ইয়ে নয় কিন্তু ঠিক আছে তখন চারজনে যাব আমরা নাকি আমাদের চেনে তো তাহলে ঠিকই আছে হ্যাঁ চারজনে মিলে পাড়বো বা আমি তখন একবার আমাদের শুভমকে ডেকে নেব ঠিক আছে শুভম যেহেতু আম খেতে পছন্দ করে অনেকদিন ধরে বলছিলো আমার সেই মানে কাঁচা আম খাওয়া খুব খুব টক তো আমি শুধুমাত্র এদের বাড়ির পিছনে যেটা আম গাছটা আছে খুব মিষ্টি কাঁচা অবস্থায় খুব মিষ্টি রে হাঁ আম পোড়া শরবত খেতে হবে ঠিক আম পোড়া শরবত খাবো এইটা তুই খুব সুন্দর একটা কথা বলেছিস হাঁ তাহলে দেখ কিছু একটা ব্যবস্থা করতে হবে ওখানে তখন আমরা বাড়ি ফিরে এসে বাড়ি ফিরে এসে আম পুড়িয়ে শরবত করে খাব কেমন ওখানে তাহলে ঠিক আছে আরও ভালো হ্যাঁ হ্যাঁ দেশলাই থাকবে সাথে ব্যস ব্যস হ্যাঁ মোটামুটি তাহলে ওইদিকের আম গাছগুলোতে আম ধরেছে যাই হোক সেদিনের ঝড়টাতে অনেক আম পড়ে গেল গিয়েছিলি নাকি ঝড়ের পরে আমগুলো নিতে গিয়েছিলি নাকি ও আচ্ছা আমিও আজকাল সেই ছোটবেলায় তখন যাওয়া যেত হ্যাঁ ওই কালবৈশাখীর পরে আম কুড়োতে তখন ছোটবেলাতে সেই উন্মাদনাটা ছিল যে আমি যাব আম কুড়িয়ে নিয়ে আসবো এখন বড় হয়ে যাওয়াতে আর এগুলো তোর মানে খুব একটা ইচ্ছে করে না আর কি হ্যাঁ অন্যান্য কাজের চাপ বেড়েছে তো হ্যাঁ দিয়ে তারপরে আমাদের সেই যেখানে আমাদের ছোটবেলায় আমরা ক্রিকেট খেলতাম সেখানে যে আম গাছটা ছিল সেই আম গাছে তোর গাছটা তো কেটে দিয়েছে আবার সেটা দেখে কি মন খারাপ হচ্ছিল রে ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এবার পুরো ছোটবেলাটা ওখানে আমাদের কেটেছে মনে কর হ্যাঁ সেটা কেটে দিয়েছে ফলে পুরো ছোটবেলাটা বিকেলে খেলা থেকে শুরু করে স্কুল থেকে পালিয়ে আমরা ওখানে কাটাতাম হুম কাঁচা আম তো ওটাতে আম খুব একটা ধরতো না এটাও ঠিক যাইহোক এখানে এদিকে যাই আমরা তখন আম পুড়িয়ে শরবত বানাবো কিছু আম বাড়িতে নিয়ে আসবো নাকি আর আঁকশি একটা তুই নিয়ে যাবি আমার কাছে তো যেহেতু কোনো আঁকশি নেই কেমন ঠিক আছে রাখছি তাহলে নাকি ফোন করবি বিকেলে হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি না রে মিউট হয়ে গেছে বোধহয় হ্যাঁ বিকেলে তুই ফো ফোন করিস আমাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে